আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় আমি তখন বি এ ফার্স্ট ইয়ার পড়ছি কুড়ি বছর বয়স আমি কিন্তু তখন ছোটো থেকে রান্নাবান্না সেই মতো জানতাম না কারণ সকাল থেকে বেরিয়ে যেতাম আবার সন্ধ্যে হলে বাড়ি ফিরতাম আমাদের অনেক দূরে স্কুল যাতায়াতের জন্য আমরা কিন্তু সেই মতো কিছু শিখতে পারিনি তাই আমার বিয়ের পর আমি যখন প্রথম রান্না করি রান্নার একটা অভিজ্ঞতা আমার মনে আছে সকলেই আছে আমি শুনেছি যে এইভাবে পোস্ত রান্না করে বা এইভাবে করলে মাংস রান্না হয় পেঁয়াজ আদা রসুন আলু সব কেটেছি আলু যেরকম কাটে সবাই ছোটো ছোটো করে একটু আধটু দেখেছি তো দেখে কাটার চেষ্টা করেছি আলুটাকে এত ছুলেছি যে আলু ছোলার পর আলুর অংশটা খুবই কম দেখাচ্ছে কিন্তু সেই মতোই আলুটা যা হোক করে কেটেছিলাম কাটার পরে আমি পোস্ত বাটব পোস্তকে বাটতে পারিনি কিন্তু শিল নোড়া দিয়ে পোস্তকে ছেঁচেছিলাম ছেঁচার পরে হালকা হালকা করে ঘষে পোস্তটা যেমন শিল নোড়াতে জোর দিয়ে চাপ দিয়ে ঘষতে হয় সেরকম কিন্তু নেই আমাকে বলে দিয়েছে ফোনে যে ফোন করেছিলাম যে কীভাবে ভাত করব কীভাবে পোস্ত করব কীভাবে মাংস করব সেটা জেনেছিলাম জানার পরে কিন্তু আমাকে বাবা বলে দেওয়ার পর আমি ওইভাবে রান্না করছিলাম কিন্তু আমি তো সেইভাবে দেখিনি যে কীভাবে করতে হয় কীভাবে বাটতে হয় সেভাবে তো কখনও দেখিনি বাটে দেখেছি কিন্তু যে জোর দিয়ে ঘষে বাটতে হয় সেটা কিন্তু জানতাম না আমি পোস্ত ছেঁচেছি ঘষেছি কিন্তু বাটা হয়েছে গোটা গোটা রয়েছে আমি জিরা গুঁড়া দিয়েছি লংকা গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি সেই পোস্তকে দিয়েছি গোটা সরষে দিয়েছি তাকেও ছেঁচে দিয়েছি দিয়ে যখন দেখছি ঝাল লাগছে অতিরিক্ত লংকা দিয়েছি ঝাল লাগছে তখন ঝালের বদলে আবার মিষ্টি দিয়েছি যাতে মিষ্টি কম লাগে ঝাল কম লাগে সেই জন্য যখন আমি এবারে খেয়ে দেখলাম খেয়ে দেখি না পোস্ত আর হচ্ছে না পোস্ত হচ্ছে না আরও পোস্ত ঢালছি আরও পোস্ত ঢালছি পোস্ত ঢেলেই যাচ্ছি সেই গোটা পোস্তকে একটু করে ছেঁচছি আর হচ্ছে ঘষছি আর দিয়ে যাচ্ছি দেওয়ার পরে যখন এবারে আমার একটা ভাগ্নি ছিল সে এবারে এসে বলে মামিমা তোমার রান্না হয়েছে দেখি তাহলে কী করেছ আমি বলছি দেখ দেখিনি পোস্তটা কী হয়েছে তখন সে পোস্তটা দেখে সবাই তো হেসে খুন তারপর আস্তে আস্তে আমাকে আমার দেওর এবং স্বামী দুজনে মিলে দেখিয়ে দিয়েছিল কীভাবে করতে হয় এছাড়াও মাছ আমি ভাজতে পারতাম না মাছ টা তেলে ছেড়ে দিয়ে আমি ছুটে পালাতাম কিন্তু সেটা ফটফট করে যখন ফাটত সেই ভয়ে কিন্তু আস্তে আস্তে আমি এখন সব পেরে গিয়েছি এবং আমি মাংস প্রথম রান্না করেছিলাম খুব সুন্দর হয়েছিল আমাকে দেখিয়ে দিয়েছিল আমার স্বামী আমার স্বামী পাশে দাঁড়িয়ে থেকে আমাকে কিন্তু শিখিয়েছিল এবং দেখিয়ে দিয়েছিল কীভাবে রান্না করতে হয় আমি যে প্রথমবার মাংস রান্না করেছিলাম সেটা কিন্তু অতুলনীয় পোস্তর রান্নাটা তো খারাপ সেটা তো আমি বলেই দিলাম কিন্তু এবারে মাংস যেটা করেছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব এক সঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে তেলে বেশ লাল লাল করে ভাজার পর মাংসগুলোকে সব তুলে দিয়েছিলাম তুলে অনেকক্ষণ ধরে কষিয়ে নামিয়েছিলাম কিন্তু অভিজ্ঞতাটা আমার খুব ভালো লেগেছিল